প্রিন্ট মিডিয়ায় আমি শুধু লেখা পড়তে পারি আর এভি মিডিয়াতে আমি নিউজ পড়তে পারি দেখতে পারি ও শুনতেও পারি সঙ্গে সঙ্গে শুনতে পারি তাই এই দুটোর মধ্যে আমি এভি মিডিয়াকে বেশী বিশ্বাস করি